শিল্প জীবন গুরুত্বপূর্ণ যদি কারণ বলা হয় তাহলে অনেক কিছু বলতে হয় এটা মানুষের জীবনকে ভালো হতে বা সমাজকে অনেক ভালো হতে সাহায্য করে শিল্প যেমন গুরুত্বপূর্ণ কারণ সঙ্গীতও একটা শিল্প নৃত্য একটা শিল্প অঙ্কন একটা শিল্প এছাড়াও রয়েছে কৃষি শিল্প মৎস্য শিল্প বিভিন্ন ধরনের শিল্প এটা সমাজকে আরো ভালো হতে সাহায্য করে মানে যদি সঙ্গীত শিল্পের কথা বলি তাহলে সঙ্গীত মানুষকে এবং মানুষের মনে একটা আনন্দ যোগ করে মানুষ যদি দুঃখেও থাকে সেই সময় যদি গান শোনে তখনও তার মন ভালো হয়ে যায় নৃত্য নৃত্য মানুষ ভালোবেসে করে এর ফলে মানুষের মানসিক পরিস্থিতি ঠিক থাকে সমাজ অনেক উন্নত হয় মানুষ নৃত্য শিখছে আগেকার মানুষ নৃত্য জানত না অতটা অতটা নৃত্য বা সঙ্গীতের প্রতি অতটা তাদের মন ছিল না কিন্তু এখন সেটা বেড়েছে তাদের যেই অঙ্কন শিল্প ছেলে মেয়েরা এখন অঙ্কন অঙ্কন শিখছে আঁকা শিখছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেখান থেকে তারা প্রথমে জেলা তারপরে জাতীয় স্তরে গিয়ে কেউ আঁকছে এর ফলে তারা ওখান থেকে উপার্জন করতে পারছে এইভাবে মানুষ তাদের শিল্পর কাজ বাড়াচ্ছে এছাড়াও কৃষি শিল্প গ্রামের দিকে আছে কৃষি শিল্প কৃষির উপর নির্ভর করে মানুষজন তাদের ঘর সংসার চালাচ্ছে এছাড়াও মৎস্য শিল্প মৎস্য শিল্পের তো মাধ্যমে অনেকে তো জীবিকা নির্বাহ করেছে এছাড়াও রয়েছে আরো অনেক রকমের শিল্প এছাড়াও রয়েছে তাঁত শিল্প কোথাও তাঁত শিল্পের উপর নির্ভর করে মানুষজন অনেক কিছু করছে মানে তাঁত শিল্প মানে শাড়ি শিল্প বা তাঁতের এখন জামাও বেরিয়েছে সেইসবের উপর নির্ভর করে মানুষ পুরো শিল্প জীবন ভালো হতে সাহায্য করেছে সমাজকে আরো উন্নত করছে তাঁত শিল্প এখন এতটাই বেশি বেড়ে গিয়েছে যে মানুষ এই তাঁতের উপর নির্ভর করে তাদের পুরো জীবিকা নির্বাহ করছে এবং তাদের রোজগারও দিন দিন বেড়ে চলেছে এর ফলে রোজগার বাড়ার ফলে তাদের নিজেদের পরিবেশ ভালো হচ্ছে এর ফলে কী হচ্ছে সমাজ উন্নত হচ্ছে এছাড়াও কৃষি শিল্প কৃষি উন্নত হচ্ছে কৃষি উন্নত হওয়ার ফলে কী হচ্ছে মানুষ চাষিবাসি পরিবারে আগে যেভাবে কষ্টেসৃষ্টে বাস করত সেরকমভাবে কষ্টে থাকতে হচ্ছে না কিছু ক্ষেত্রে তারা হয়তো কোনো কোনো জিনিসের ভালো দাম পাচ্ছে এর ফলে তাদের রোজগার বাড়ছে এরা তারপরে এর ফলে তারা ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারছে এর ফলে তাদের শিল্প জীবন আরো উন্নত হচ্ছে এইগুলি সমাজকে এইভাবে ভালো করতে সাহায্য করছে এছাড়াও আরো অনেক রয়েছে মৎস্য শিল্প আগে যেমন ইলিশ মাছ পদ্মা নদী থেকে আনা হতো সেখান থেকে নিয়ে এসে এখন রোজগার করছে এখন মানুষ বাঙালি প্রচুর পরিমাণ ইলিশ মাছ খেতে শুরু করছে শিল্পের উন্নতি হওয়ার ফলে তাদের হাতে টাকাও থাকছে এর ফলে তারা ওগুলো করতে পারছে এর ফলে শিল্পের উন্নতি হচ্ছে এর ফলে সমাজ উন্নত হচ্ছে এছাড়াও পুকুরে নিয়ে এসে তারা মাছের চাষ করছে এবং এর ফলে সমাজ উন্নত হচ্ছে কারণ শিল্প করছে ওই মাছ থেকে বিক্রি করে তারা টাকা রোজগার করছে বেশি পরিমাণ টাকা রোজগারের ফলে তাদের শিল্পের উন্নতি হচ্ছে এইভাবে এই শিল্প যত উন্নত হচ্ছে তখন শিল্প জীবন একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এর ফলে যত উন্নতি হচ্ছে তত মানুষ সমাজকে আরো উন্নত করতে সাহায্য করছে নিজের জীবন উন্নত হওয়া মানে সমাজের উন্নতি হওয়া